আমি কয়েকদিন আগে এই আসানসোল বাজার থেকেই একটি ব্যাগ কিনেছি সেই ব্যাগটি হচ্ছে ফোল্ডিং মানে ভাঁজ করা যায় তো চারটে ভাঁজ করার দরুণ আমি কিনলাম একটু বেড়াতে যাওয়ার জায়গা ছিল প্রথমে আমার অত জিনিস ভরার ছিল না তাই ওটি সঙ্গে করে নিয়ে গেছিলাম কিন্তু ফেরার পর যখন জিনিসের সংখ্যা বেড়ে গেলো সেই ব্যাগটি আমার এতো কার্যকারিতায় এলো যে যে সমস্ত জিনিসগুলো বাড়লো সেগুলো ঢোকালাম এবং তাহলে দুটো জায়গায় আমার কোনো ভিড় বা বেশি চাপ পড়লো না এবং সুন্দরভাবে আমি গুছিয়ে বাগিয়ে আনতে পারলাম আর চেনটাও ভীষণ মজবুত আর যেহেতু এটা চারটে ভাঁজের ছিল খুললাম তাই অনেকটা জায়গা বেরোলো আর সেলাইটাও খুব ভালো যে সেলাইয়ের ওপর ভিত্তি করে ব্যাগটা তৈরি হয়েছে সেই সেলাইটাও ভীষণ ভালো তাই ব্যাগটা আমার ভীষণ ভীষণ উপকারে এলো কাজে এলো